বাংলা ভাষায় পাঁচটা উপভাষা আছে রাঢ়ী বঙ্গালী বরেন্দ্রী ঝাড়খন্ডী কামরূপী বা রাজবংশী এ বার আমরা যে অঞ্চলে বসবাস করি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলে যে ভাষা যে উপভাষা প্রচলিত সেটা রাঢ়ী রাঢ়ী এমন একটা উপভাষা যার সঙ্গে বাংলা ভাষায় সেই রকম পার্থক্য নেই বলতে গেলে সব থেকে স্ট্যান্ডার্ট যে উপভাষা বাংলা ভাষার সেটার রাঢ়ী এখানে হয়তো কিছু ধ্বনিতাত্ত্বিক বা রূপতাত্ত্বিক পার্থক্য থাকলেও থাকতে পারে কিন্তু তাতে বাংলা ভাষার সঙ্গে এর যে ভীষণ রকমের পার্থক্যের একটা জায়গা সেই জায়গা কখনোই তৈরি হয় না এবং এতে হয়তো পরিমাণগত কিছু পার্থক্য থাকলে থাকতে পারে কিন্তু তাতে করে বাংলা ভাষা এবং উপভাষার মধ্যে বিস্তর পার্থক্য বা বিস্তার ফারাক বুঝতে অসুবিধার যে জায়গা সে অসুবিধার কোনো জায়গা সেই অর্থে পাওয়াই যায় না অন্যান্য যেগুলো ভাগ যেগুলো আছে যেমন বঙ্গালী বরেন্দ্রী ঝাড়খন্ডী কামরূপী এগুলো সঙ্গে কিছুটা পার্থক্য আছে ঠিকই কিন্তু তাতে বাংলা ভাষা বুঝতে কোনো অসুবিধা হওয়ার জায়গা থাকে না কিছু পার্থক্য বলতে আমি ছোটো একটা উদাহরণ বলি যেমন বঙ্গালী মানে বাং বাঙাল ভাষায় যারা কথা বলে মানে বাংলাদেশের বলতে গেলে এখন বাংলাদেশেরই ভাষা সে বাংলাদেশের যে ভাষায় কথা বলে সেখানে পার্থক্য জায়গাটা আমি দুটো ছোটো উদাহরণ দেই দিলে কিছুটা হলেও বুঝতে পারা যাবে যেমন ওরা কথা বল আমরা বলি হয় হয় এই হয় জায়গায় ওরা ওখানে উচ্চারণ করে আবার আমরা জানতে ইচ্ছে করে এই জামতে জ টা আমরা উচ্চারণ করি বরগোজ্জ হিসাবে ওখানে এই বরগীয়জ জানতি অন্তর্য এই রকম কিছু এর কিন্তু তাতে ধ্বনি ত্বাত্বিক হয়তো কিছু পার্থক্য থাকে রুপতাত্বিক পার্থক্য কিছু থাকে পরিমাণগত পার্থক্য হয়তো এখানে থাকে কিছুটা কিন্তু তাতে বুঝতে অসুবিধা হয় না আর আমাদের এই অঞ্চলের উপভাষা এই মানে এই অঞ্চলের বলতে আমি হাওড়ার এই অঞ্চলের যে রড়ি উপভাষা সেটা বাংলার ভাষার মধ্যে সবথেকে স্ট্যান্ডার্ড উপভাষার মধ্যে একটা বলা যায় এবং সেই ভাষা সব থেকে সঠিক বাংলা ভাষার সঙ্গে সব থেকে বেশি মিল পাওয়া যায় তার ধনীতাত্মিক রূপ তাত্বিক থেকে পার্থকের পরিমাণ খুবই কম